আঁকার জন্য সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টি হলো কার্বন স্কেচ এইটি করতে ভীষণই কঠিন লাগে এবং ছেলেমেয়ে উভয়ই সবারই জন্যেই খুবই চ্যালেঞ্জিং লাগে কারণ এটা খুব কঠিন এটা কাটিয়ে ওঠার একটাই ভীষণ স্যাড যেভাবে যেভাবে আঁকাবে সেভাবে ভালো করে দেখতে হবে ছাত্রদেরকে এবং সেইভাবে অনুশীলন করতে হবে বারবার ঘরের মধ্যে ঘরে এসে দিনের পর দিন অনুশীলন করার ফলে আমাদের যে হাতে ব্যালেন্সটা সে সেট হয় যেটা ঠিকঠাক হয় এবং এর ফলে আমরা সেটাই কাটিয়ে উঠতে পারি এইভাবে আমরা আঁকাটাকে আরো ভালো সুন্দর এই অনুশীলনের মাধ্যমে আঁকাটাকে ভালোভাবে সুন্দর করতে পারি এবং দিনের পর দিন আঁকাটা আরো সুন্দর হতে থাকে এবং আমরা বিভিন্ন পরীক্ষায় যেকোনো স্থান অধিকার করতে পারবো এটা কীভাবে সেরকমভাবে অনুশীলন করা গেলে কোনো অনলাইনের মধ্যে কোনো আর্ট কোনো আর্ট সেন্টারে বললে কোনো অনলাইনে সেই তার মধ্যমে এই আঁকাটাকে অনুশীলন করতে পারি এবং আঁকাটা যখন আমরা শিখি কোনো অনলাইনের মাধ্যমে তখন সেটা ভালোভাবে দেখতে হবে এইভাবে আঁকাটাকে আমরা অনুশীলন করবো কিন্তু কোনোভাবে কোনো আমরাও কোনো জিনিসকে কাটিয়ে তোলার জন্য কী করবো সেটা ভেবে উঠতে পারিনা কিন্তু ভাবে বারবার অনুশীলন করলেই সেটি আমরা ভালোভাবে করতে পারবো